আপনি যদি ভারতের ফ্যাশন সম্পর্কে কথা বলতেই বলেন তাহলে কিন্তু বলতেই হয় ভা আধুনিক ভারতের ফ্যাশন কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে মানুষ ফ্যাশনের থেকে ফ্যাশনেবেল হতে চলেছে প্রত্যেকটি মানুষের সবকিছুর শেষে কিন্তু মানুষ ফ্যাশনকেই এগিয়ে নিয়ে যায় যে কোনো উৎসব অনুষ্ঠানে মানুষের ফ্যাশনই কিন্তু মূল আকর্ষণ আপনি যদি বলেন যে ভারতের কাপড়ের পরিবর্তন কী হয়েছে হ্যাঁ আগের তুলনায় অনেক কাপড়ের পরিবর্তন হয়েছে আগে মানুষরা ধুতি পাঞ্জাবি প্রতিনিয়ত সব জায়গাতেই পরে যেত কিন্তু এখন না এখন শুধুমাত্র বিশেষত তাদের ধর্মীয় উৎসবেই কিন্তু তারা নিজেদের কাপড় পরেন কিন্তু অন্যান্য কোনো জায়গাতে তারা যদি পরেন তাহলে কিন্তু জিন্স শর্ট স্কার্টস শর্টস এইরকম পরে পরে জামাকাপড় পরে এছাড়া ক্রপ টপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের নতুনত্ব জিনিস এই হাতে কাটা পায়ে কাটা জিন্সগুলি কেমন ছেঁড়া ছেঁড়া টাইপের মানে সবকিছুই এখন যেন ফ্যাশনে পরিণত হয়ে গেছে বিদেশি ফ্যাশনকেও ভারতের মধ্যে অবশ্যই প্রভাবিত করেছে কারণ বিদেশের ফ্যাশন ভারতের তুলনায় আরও বেশি আধুনিক সেই আধুনিকতাকে দেখে কিন্তু ভারতীয়রা সেই ফ্যাশনকে আমাদের দেশেও এগিয়ে নিয়ে যাচ্ছে আমার যদি বলেন সত্যি আমি যেহেতু একজন হিন্দু পরিবারের বাঙালি পরিবারের নারী তাই আমি কিন্তু আমার উৎসব অনুষ্ঠানে প্রথম প্রায়োরিটির জায়গা যদি বলেন তাহলে কিন্তু আমি শাড়িকেই প্রথমত প্রায়োরিটি দিই এবং ছেলেদেরকে ধুতি হয়তো একটু পুরনো সংস্কৃতির ব্যাপার হয়ে যাচ্ছে তাই ছেলেরা যদি তার তুলনায় প্যান্ট শার্ট বা পাঞ্জাবি পরেন তাতে কিন্তু তাকে দেখতে যতটা ভালো লাগে তা তাকে সেই উৎসবে কিন্তু মানানসইও ভীষণ সুন্দর হয় আমি কোথাও গেলেই প্রথমত চুড়িদার বা শাড়ি এই দুটি পোশাককেই প্রথম পছন্দ করি